হ্যালো হুম হুম এই তো বেরচ্ছি হ্যাঁ বলল তো দেবে কত টাকা নিল ভর্তি হতে গাড়ি আসবে ওই দশটা পনেরো ওই ওই ভর্তি হতে ক টাকা নিল হুম হ্যাঁ হ্যাঁ তাহলে ঠিক আছে আমারারও ওরকমই নিয়েছে হ্যাঁ হ্যাঁ হাজার টাকাই নিয়েছে সবার তাহলে

হুম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ দাঁড়া হ্যাঁ দাঁড়াবি একসাথে যাব হ্যাঁ হ্যাঁ হুম হ্যাঁ কিছুটা লিখেছি কিছুটা লিখে নেব স্কুলে গিয়ে ও যতটা পারব যতটা পারব চেষ্টা করব লিখে নেওয়ার ওই চার পেজ ছিল তো তা দু পেজ আড়াই পেজের মতো লেখা হয়েছে অত খেয়াল ছি